আমি ছবি আঁকতে জল রঙই জল রঙ দিয়ে করতেই বেশি ভালোবাসি তেল রঙয়ের কাজ করি নি কখনও জল দিয়ে আঁকতেই জল রঙ দিয়েই আঁকতে ভালোবাসি নতুন প্রযুক ডিজিটাল প্রযুক্তিতে আমি কোনো দিন করি নি বা ওর ব্যাপারে আমি ওর সম্পর্কে আমি কিছু জানি না জল রঙ দিয়েই আঁকা আমাদের শেখা ছোটো থেকেই জল রঙ দিয়ে আঁকতে শিখেছি জল রঙ দিয়েই আমরা বিভিন্ন রকম ছবি এঁকেছি ছোটো থেকে সিনারি এঁকেছি তারপরে বিভিন্ন রকম মূর্তি এঁকেছি মানুষের ছবি করেছি প্রকৃতির ছবি সিনারি সমস্তটাই আমরা জল রঙ দিয়ে করেছি